আমি আজ ওয়ান বাইটে যাবো আমার মেয়ের আজ জন্মদিন আছে তো ওখানে কি চারটে টেবিল পাওয়া যাবে আমি ফ্যামিলি নিয়ে যাবো আটটা থেকে দশটা পর্যন্ত আমার থাকার ইচ্ছে আছে তো ওখানে গাড়ি রাখার কোনো পার্কিং আছে তো